আমি একজন হাউজওয়াইফ আমি গৃহকর্মই করে থাকি আমার ছোটো থেকেই ঘর সংক্রান্ত সমস্ত কাজ করতে ভালো লাগতো যেমন রান্না করা ঘর গোছানো ঘর পরিষ্কার পাতি করে রাখা আমি ছোটো থেকেই এইগুলো করতে খুব ভালোবাসতাম তাই আমার যখন বিয়ে হয় বিয়ের পরে আমি স্থির করি আমার শ্বশুরবাড়ির লোকেরা আমায় বলেছিলো যাতে আমি চাকরি জীবী বা কোনো জীবিকা তে নিযুক্ত হই কিন্তু আমি তাদেরকে সরাসরি জানাই যে আমি গৃহকর্মই করতে চাই বা আমি একজন হাউজওয়াইফ বা গৃহবধূই হতে চাই হ্যাঁ তো তারাও আমাকে সমর্থন করেছে এটাকে এখন বর্তমান মানে আধুনিক যুগে এটাকে একটা জীবিকার মতোই ধরা হয় কারণ এখানেও আমাদের অনেক কাজই করতে হয় ঘরের সকলের খাওয়ার দাওয়ারের খেয়াল রাখা ঘরের সকলের জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে গুছিয়ে রাখা তো এই যে জীবিকাতে আমি রয়েছি বা এই যে গৃহবধূ আমি এইটা আমার সবার থেকে প্রিয় তাই আমি আর সত্যি কথা বলতে এই জীবিকাতে আমি নিজের ইচ্ছেতেই এসেছি কারণ যে জিনিসে আমার মনে হয় যে আমার ন্যাক রয়েছে বা যে জিনিসটা আমি করতে ভালোবাসি আমি যদি সেই জিনিসটা করি তাহলে ওই জিনিসটা ভালো করে হবে এবং আমিও আমার দৈনন্দিন জীবনে আনন্দ খুঁজে পাবো এইভাবেই আমি গৃহবধূটাকেই নিজের জীবিকা বা নিজের কাজ হিসেবে বেছে নিয়েছি